হ্যাঁ আমি স্কুলের লাইব্রেরিতে গিয়েছি আমাদের পাড়ার যে ক্লাবে লাইব্রেরি আছে সেখানে গিয়েছি সেখানে গিয়ে অনেক রকমের গল্পের বই পড়েছি আমার ভালোই লাগে লাইব্রেরিতে গিয়ে বই পড়ি সেখানে আবার সময় মতন বই নিয়ে আসি বই নিয়ে এসে আবার বই পড়ে তার সেই বই আবার সময় মতন জমা দিয়ে আসি আবার বই পড়া হয়ে গেলে আবার নতুন আর একটা বই নিয়ে আসি ভালোই লাগে লাইব্রেরিতে গিয়ে পড়তে বা লাইব্রেরি থেকে বই নিয়ে আসা দিয়ে আসা করতে আমাম বেশ ভালোই লাগে হ্যাঁ এই স্বপ্নের লাইব্রেরি বলতে আমার ইচ্ছা আছে যদি কখনও হয় আমার বাড়িতে তো কোনো পার্সোনাল লাইব্রেরি নেই যদি হয় কখনও আমি একটা বাড়িতে সুন্দর একটা লাইব্রেরি বানাব যেখানে পড়ার বইয়ের তাক থাকবে আলাদা ধর্মীয় বইয়ের তাক থাকবে আলাদা ডিটেকটিভ বইয়ের পড়ার থাক তাক থাকবে আলাদা সামাজিক সাংসারিক রান্নার বই সমস্ত বইয়ের তাক থাকবে আলাদা সুন্দর করে বইয়ের র্যাকটাকে সাজাব একটা আমার মনের মতন করে আমার একটা বাড়িতে লাইব্রেরি বানাব আমার খুব ইচ্ছা